আমি ইতিহাসে একটা প্রথার কথা জানি যা সমাজ কর্মীদের দ্বারা বিলুপ্ত হয়েছে সেই প্রথাটি হল সতীদাহ প্রথা সতীদাহ প্রথাতে একটা যে একটা কম বয়সের মেয়ের সঙ্গে একটা বেশি বয়সের লোকের বিবাহ দেওয়া তারপর সেই লোকটি যখন মারা যায় তখন সেই মেয়েটিকে জোর করে আগুনে ঠেলে পুড়িয়ে মারা হতো এটা একটা গোষ্ঠীর মধ্যে বিরাট একটা ক্ষতি করত ক্ষতি হয় এই সতীদাহ প্রথা বন্ধ হয়ে গিয়েছে হ্যাঁ এটাই আমি জানি